যাওয়ার প্রথম আমার বিয়ে হল আমি যখন রাঁধতে পারছিলাম না শাশুড়ির মা আমাকে বকা বকি করতেন বা বাড়িরও বকা বকি করতেন কোন তরকারিতে নুন দিতাম কোন তরকারি নুন দিতাম না এরকমভাবেই চলতো দুচারদিন দশদিনে এক মাস হল হওয়ার পরে এবারে কেউ তো খেতে পারছিল না তখন আমার মনে খুব কষ্ট হচ্ছিল যে আমি এমন রান্না করছি কিন্তু কেউ খেতে পারছে আমি আস্তে আস্তে আমার শাশুড়ি মাকে বলি মা দেখিয়ে দেন আমি ঠিক আস্তে আস্তে পেরে যাবো এইভাবে রান দেখাতে দেখাতে রান্না করতে করতে ঠিক করে ফেললাম এখন সব ওই রান্নাই সবাই সবাই খুব ভালো বলে আমিও এখন রান্না করতে ভালোবাসি